আমি এক জায়গা থেকে আরেক জায়গায় আমার সেলাইয়ের কাজের জন্য যাব বলে একটি ক্যাব বুক করি কিন্তু ক্যাবটি আসতে প্রায় আধ ঘণ্টার বেশি সময় নিচ্ছে আমি রাস্তার ধারে অপেক্ষা করছিলাম ক্যাবটির জন্য কিন্তু ক্যাবটি তার কোনো বিশেষ কারণে বা যান্ত্ৰিক গোলযোগের কারণে আসতে দেরি করছে তাই আমার সেখানে যাওয়াটা খুব দরকার ছিল আমার গন্তব্যস্থলে কিন্তু সেই গাড়িটি যেহেতু আসছে না এতক্ষণ অপেক্ষা করার পরও আমি তাই ক্যাবটি ক্যানসেল করতে চাই